বলছি এটা কি জুতোর দোকান থেকে বলছেন বলছি তোমার ওখান থেকে একটা জুতো নিয়ে এসছিলাম জুতোটা ছোটো হয়ে গেছে এই ধরো দু দিন আগে অজন্তা সমস্যা সাইজে ছোটো হয়ে যাচ্ছে

ওটা রিটার্ন করে দে

ওটা ওটা চেঞ্জ করে দেবো আমি

আমি কালকে আসতে পারবো

ঠিক আছে রাখছি